সেলাই আমার জীবনে নানাভাবে প্রবাহিত করেছে সেলাই আমরা ছোটবেলা থেকে স্কুল থেকেই শিখে আসছি ইস্কুলে নানা ধরনের উলের কাজ তারপরে রুমাল সেলাই বিভিন্ন টেবিল ক্লথ সেলাই এগুলো আমাদের করানো হতো এমনকি এগুলো আমাদের জমাও করতে হতো এর থেকে আমার এত আগ্রহ বেড়ে যায় যে আমি নিজেই সেলাই শিখতে শুরু করলাম এবং এই সেলাই থেকে আমি উপার্জনও করেছি আমি যেমন চুড়িদার তৈরি করা ব্লাউজ বানানো কাঁথা স্টিচের কাজ এসব কাজও আমি করেছি এমনকি আমার নিজের প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পেরেছি এই সেলাই থেকে আমি ভীষণ ভালোবেসে সেলাই করেছি সেলাইয়ের নানা কাজ আমি বিভিন্ন সময় করেছি কিন্তু এই সেলাই করতে করতে আমাদের অনেক দিন কেটে যায় এবং এই সেলাইয়ের জন্য আমার পরবর্তীকালে এখন যেমন আমার অনুভব হয় শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ যেমন বসে মেশিন চালাতে সেলাই করতে কোমরে ব্যথা অনুভব করি এমনকি পাও ফুলতে শুরু করে এবং হাতেও বিভিন্ন প্রবলেম হ হয়েছে কখনও একভাবে সেলাই করতে করতে হাত ব্যথা করছে এমনকি চোখে পাওয়ারও এসে গেছে যেমন যার জন্য আমাকে এখন মাইনাস পাওয়ারের চশমাই পরতে হয় এইসব কারণের জন্য সেলাই তবু আমি ছাড়িনি তবুও আমি সেলাই করতে এবং সেলাইয়ের কাজ করতে ভীষণ ভালোবাসি এমনকি যখনই শরীর ঠিক থাকে মনে হয় যেন সেলাই নিয়ে বসি